হ্যাঁ আমি আঁকার জন্য ক্লাস নিয়েছিলাম তো সেখানে আমি গিয়েও ছিলাম তিন বছর গিয়েছিলাম আমি যখন খুব ছোটবেলাতে নিয়েছিলাম যখন ক্লাস ফোরে পড়ি তখন নিয়েছিলাম আম তো আমার এটা থেকে অভিজ্ঞতা হয়েছে অভি আমার এটা থেকে এ অভিজ্ঞতা থেকে আমি অনেক কিছু শিখেছি এবং এটা থেকে আমার অনেক কিছু অভিজ্ঞতা হয়েছে যেহেতু্ আমি অনেক ছোটবেলায় শিখেছিলাম তো সেটা আমি অনেকবার অনেকবার হচ্ছে চর্চা করেছি সেটা নিয়ে অনেক পরিশ্রম করেছি বারবার আমি চেষ্টা করতাম ভালো করে আঁকার জন্য তো প্রথমে পারতাম না তারপরে দে চেষ্টা করে করে করে করে এ দেখি যে আমি পেরেছি তো এটা নিয়ে আমার অভিজ্ঞতা হয়েছে যে কারো চাইলে একবারে সব কিছু হয় না বারবার ধরে করতে করতে সেই জিনিসটা তোমার আর মনের মধ্যে বা সচরাচর হয়েই উঠে তো এই ক্ষেত্রে আমার যে আমি এখন যে অভিজ্ঞতাটা পেয়েছি এখন আমার কোনো কিছুতে আটকায়নি তো এখন আমি যেটা চাই সেটাই আমি আঁকতে পারি নিজের মতন করে এঁকে নিই তো আমার সেটাতে কোনো এখন অসুবিধা হয় না তো সেটা আমি অনেক চর্চা করেছিলাম বলেই আজকে আমি এই পরিস্থিতিতে এসে দাঁড়াতে পেরেছি নাহলে কিন্তু আমি পারতাম না আমি যদি তখন অন সেটা নিয়ে না ভাবতাম তাহলে হতো না আমি ওটা নিয়ে অ ভেবেছি অনেক দূর যাব এটা ভেবেছি বলেই আজকে আমি সাফল্য অর্জন করতে পেরেছি